হ্যাঁ আমার সর্বোচ্চ রেকর্ড বলতে আমি যখন দৌড়াই আমার মোটামুটি আমি দশ কিলোমিটার একবার দৌড়েছিলাম এবার আপনি দশ কিলোমিটার দৌড় যদি আপনি দৌড়ান আপনার অনেক প্র্যাকটিসের উপর নির্ভর করে আর আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি লং রানিং করতে পারবেন না আর এই প্র্যাকটিসটা আপনার একদিন দুদিনের না বহু দিনের একটা প্র্যাকটিস থাকে তো আপনাকে প্রতিনিয়ত দৌড়ো দৌড়াতে হবে এবং শ্বাসনালী খুলতে হবে তো এইভাবে আপনি একটা রেকর্ড তৈরি করতে পারবেন এবং আমি আরেকটা ষোলোশো মিটারের একটা রান করেছিলাম তো ষোলোশো মিটারে আমি নয় নয় করে সাড়ে চারে সাড়ে চার মিনিট লেগেছিল তো সেটা আমার একটা রেকর্ড ছিল কারণ আমাদের যে আশিটা ফ্রেন্ডের মধ্যে আমি এক নম্বরে স্থান করেছিলাম তো সেটা আমি আর কি রেকর্ড আর কি করেছিলাম আর আমি মোটামুটি দিনে কত ঘণ্টা দৌড়াই বলতে দেখুন আমার যখন আমার মনে হয় যে আজ আমি পাঁচ কিলোমিটার মারব ঠিক আছে তো সেদিন আমি হয়তো পাঁচ কিলোমিটার মারি যেদিন মানে সব দিন পাঁচ কিলোমিটার মারি না আর অন্য দিন বাকি দিন ষোলোশো মিটার একদিন স সপ্তাহে মারি আর এমনি প্রতিনিয়ত মোটামুটি রান করতে থাকি তো আমার লক্ষ্য আছে আমি কী লক্ষ্য বা অর্জন করতে চাই বলতে আমি রানিং করি তা কোনো একটা কারণ আছে রিজন আছে তো রিজনটা বা কারণটা হচ্ছে যে আমার আর্মির ছোট থেকেই আর্মিতে যাওয়ার ইচ্ছা আছে তো আমি এর জন্য আমি রানিং করছি তো আমি কোনো মাঠে আর কি ফেল করিনি সব মাঠেই আমি পাস করেছি তো আমার একটাই কারণ আমি রানিংয়ে ভালো তো রানিংয়ে ভালো কিন্তু মানে আর কি যেটা সত্যি সেটাই আপনাকে বলতে চাইছি এগজ্যামে আমি বাদ চলে যাই তো রানিং এর জন্যেই আমি মানে আর কি করি যে মানে আমি ভবিষ্যতে কিছু করতে হবে তার জন্যে আমি এটা আমি অর্জন আর কি করি